আমার প্রিয় বাইক এক্সপিরিয়েন্সের মধ্যে হয়েছিলগুলো মাললা মালদা থেকে প্রথমে কলকাতা গিয়েছিলাম হ্যাঁ তারপের দিন আমরা বন্ধুরা কলকাতা থেকে কলকাতার বন্ধুরা মিলে হ্যাঁ বাইক নিয়ে অযোধ্যা পাহাড় গিয়েছিলাম সেই মজাদার প্রথম প্রথম তো কলকাতা থেকে বেরোতে গিয়ে তো জ্যাম ট্যাম তো পড়েছি ঠিক আছে সেটা তো পড়তেই হবে তারপর সেই ন্যাশনাল হাইওয়ে ধরে হ্যাঁ গেছি যেতে যেতে পাহাড়ে বাঁকুড়া কি বলে বাঁকুড়া হয়ে হয়ে হাওড়া থেকে হুগলি হয়ে তারপর বাঁকুড়ার দিকে ঢুকেছি সেখান থেকে অযোধ্যা পাহাড় তো অযোধ্যা পাহাড় টা আছে কিছুতে আছে বাইক নিয়ে উঠা পুরোপুরি তো ওঠা যায়নি যতটা সম্ভবনা বাইক নিয়ে উঠতে পেরেছি বন্ধুরা উঠেছি তারপর সেখান থেকে আমরা ট্রেক করেছি হ্যাঁ তাই এখন পর্যন্ত আমার যত বাইকিং এক্সপিরিয়েন্স আছে সেটা ভুলতে পারবো না কারণ একদিনে মালদা থেকে কলকাতায় যাওয়া তারপর সেখান থেকে কলকাতা থেকে আবার অযোধ্যার দিকে রওনা হওয়া ধকল তো হয়েছে প্রচুর কিন্তু সেই মজাটা এখন পর্যন্ত আমি ভুলতে পারি আর এতো লং রুটের জার্নি লং জার্নি হয়ে গেছে আমার জন্য স্পেশালি কারণ আমাকে কলকাতাটা এক্সট্রাভাবে যেতে হয়েছে কলকাতা যাওয়ার মজাটাও আলাদা এক ঘণ্টা অন্তর এক দু ঘণ্টার অন্তর টানা বাইক চালিয়ে ন্যাশনাল হাইওয়ে ফাঁকা রাস্তা সেই গাড়ি সত্তর আশি সে চলছে হ্যাঁ টানায় দু ঘণ্টা চালানোর পর একটু রেস্ট বাইকটাকে রেস্ট দেওয়া তারপর আবার টানা গিয়ে সেই যেতে যেতে কৃষ্ণনগরের সরভাজা সেই আনন্দ হ্যাঁ সেগুলো ভোলা যাবে না তো সেক্ষেত্রে আমি একা ছিলাম ওই জন্য মজাটা হয়তো একটু কম হয়েছে বন্ধুবান্ধবরা থাকলে আরও বেশে কিন্তু কলকাতা থেকে যে যা গেছি সেটা ভোলাই যাবে না বলার আছে অনেক কিছু বলার আছে এখন বলার বলছি না কিন্তু আমার অযোধ্যা পাহাড়টা তারপরে সেই মজা থাকলে খেছে